আমাদের বাংলা ভাষায় অনেক আকর্ষণীয় এবং অস্বাভাবিক শব্দ বা বাক্যাংশ রয়েছে যা সত্যি বলতে গেলে আকর্ষণীয় আর পাশাপাশি মনোরম উদাহরণস্বরূপ যদি বলা যায় যেমন শাক দিয়ে মাছ টাকার চেষ্টা বামুন হয়ে চাঁদে হাত মার কাছে মাসির বাাড়ির গল্প শোনাতে এসেছে ডুমুরের ফুল